আমি কিছু বই সংগ্রহ করেছি কি কিছুটা তো তোমার লাইব্রেরি থেকে কিছুটা বইমেলা থেকে বা কিছুটা সরকারি যে সমস্ত লাইব্রেরি থাকে সেগুলো থেকে কিছুটা বই সংগ্রহ করা হয়েছে